খেলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে খে খেলার অনুশীলন এর মাধ্যমে মানুষের শরীরের এবং মনের বিকাশ হয় বারবার অনুশীলন করলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলি সুস্থ ও সবল হয়ে ওঠে এছাড়াও বিভিন্ন মানুষের সাথে মিশলে এবং কথা বলতে বলতেই মানুষের মানসিক বিকাশেও অবদান থাকে এবং মনও সুস্থ ও সুন্দর থাকে স্বা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো এই কথার পরিপ্রেক্ষিতে বলা যায় মানুষের প্রত্যেকের খেলাধুলা এতে অবদান থাকা উচিত বা মানুষের খেলাধুলা করা উচিত ফলে মানুষ এই খেলাধুলার মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে ও সুস্থ শরীর ও মনের অধিকারী হতে পারে